পশ্চিম বর্ধমান জেলায় কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেমন মন্দির দুর্গ জাদুঘর মাইথন ড্যাম রামকৃষ্ণ মিশন ঘাঘর বুড়ি মন্দির কল্যাণেশ্বরী মন্দির কিন্তু বাঙালিরা বেশীরভাগই যেয়ে থাকে মন্দিরে এটা হচ্ছে এমন এক জায়গা যেখানে যেতে হলে কোনো অনুমতির প্রয়োজন দরকার হয় না প্রত্যেক মানুষই এই জায়গায়তে প্রবেশ করতে পারে মানুষ অবসর সময় কাটানোর জন্য তো মাইথন যেতে পারে বা জাদুঘর যেতে পারে কিংবা পাঞ্চেত ড্যামও যেতে পারে কিন্তু শান্তি এবং নিজের পরিবারের মঙ্গলের জন্য নিজের পরিবারের কল্যাণের জন্য মন্দির গিয়ে থাকেন মানুষ সবথেকে বেশী যে মন্দিরে যায় সেটি হচ্ছে ঘাঘর বুড়ি মন্দির এবং কল্যাণেশ্বরী মন্দির কারণ এই দু জায়গায় হচ্ছে এতো সুন্দর এক জায়গা এতো সুন্দর এক পরিবেশ যেখানে গেলে মানুষের মন শান্তিতে ভরে ওঠে এটা হচ্ছে এমন এক জায়গা যেখানে মানুষ নিজেদের চাওয়া পাওয়া এবং নিজেদের ইচ্ছাগুলো ভগবানের কাছে আবেদন করতে পারে এবং ভগবানের কাছে নিজের প্রাপ্যটুকু এবং যা যা সব কঠিন কষ্ট তাদের আছে তাদের পরিবারের যে কষ্ট কাঠিন্য আছে সব কিছু তারা ভগবান বা ভগবানের কাছে চাইতে পারেন এটি এমন এক জায়গা যেখানে গেলে মন সতেজ হয়ে যায় এটি এমন এক জায়গা যেখানে গেলে মন পুরো ভরে ওঠে এটা খুবই সুন্দর এক জায়গা প্রবেশ করার সাথে সাথে বড়ো এক গেট পাওয়া যাবে বড়ো গেট বলতে তারপর সেখান থেকে পাওয়া যায় আমাদের দুধারে রাস্তার দুধারে বড়ো বড়ো অনেকগুলি ফুল মালার দোকান যেখান থেকে আমরা নিজেদের মঙ্গলের জন্য ভগবানের কাছে যেয়ে ভেট পাঠাবো সেটি পুজো দেওয়ার জন্য সেখানে দোকান থাকে এবং মানুষদের খাওয়ার জন্য সেখানে চায়ের দোকান এবং বিভিন্ন বিভিন্ন খাওয়ার দোকান সেখানে রয়েছে সেখান থেকে অনেকগুলোই মানুষ দূর দূরের থেকে এই মন্দিরগুলোতেই ঘুরতে আসে যেমন কলকাতা এবং বিভিন্ন বিভিন্ন আরও ইত্যাদি শহর রয়েছে বা গ্রাম রয়েছে যেখান থেকে এইখানে মানুষ ঘোরা ফেরা করতে আসে এবং মন্দিরে নিজেদের দুঃখ কষ্ট ভগবানের কাছে বলতে আসেন এবং পুজো দিতে আসেন এখানে এলে মন একদম শান্তি হয়ে যায় এবং ভক্তিতে পরিপূর্ণ হয়ে থাকে এখানে আসার জন্য বেশী কোনও কষ্টের প্রয়োজন হয় না কেউ বাসেও আসতে পারে কেউ অটোতেও আসতে পারে এবং কেউ নিজের গাড়ি বা নিজের সাইকেল বা বিভিন্ন যানবাহন দ্বারা আসতে পারে এখান দিয়ে রেলপথেরও ব্যবস্থা আছে এবং বাই রোডেরও ব্যবস্থা আছে অনেক কিছুই রয়েছে এখানে শুধু এইখানে পার্কিংয়ের জায়গা যদি একটু ভালো করা হতো এবং খাওয়া দাওয়ার যদি পরিষেবা আরও একটু ভালো করা হতো তাহলে খুবই ভালো হতো এখানে অনেক কিছুই রয়েছে খুবই ভালো এক জায়গা খুবই মন শান্তির এক জায়গা